হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ এখানে আপনি সমস্ত ধরনের চুড়িদার পাবেন ব্লাউজ তৈরি করা হয় চুড়িদার কাটানো হয় এছাড়া বাচ্চাদের জামা কাপড়ও তৈরি করা হয় হ্যাঁ করে দেবো কেন দেবো না আপনি আসবেন তাহলে আমার এখানে এসে দেখিয়ে যাবেন কেমন শাড়ি করবেন এবার ব্লাউজ করলে তো বিভিন্ন ডিজাইন পছন্দ করতে হয় না আপনি কেমন ধরনের চাইছেন না দেখুন আপনি যদি ডিজাইন দেখতে চান তাহলে আমি আপনাকে অবশ্যই ফোনে পাঠিয়ে দেবো আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে পাঠিয়ে বলে দিন আমি নোট করে নিচ্ছি সে না হয় পাঠিয়ে দেবো কিন্তু দেখুন ব্লাউজটা যার কাটাচ্ছেন আপনার কাটান বা অন্য কারও কাটান আমাকে তো মাপটা নিতে হবে না আপনি যে ধরন ডিজাইন চাইছেন আমাকে তো সে অনুযায়ী মাপ নিতে হবে অন্য কেউ আসলে হবে না আর কি যে অবশ্যই আপনি নিশ্চিন্তে থাকুন এখানে ভালোভাবে হুম আমার কাছে আমার কাছে প্রচুর নতুন ধরনের ডিজাইন আছে আমার কাছে ক্যাটালগ আছে আমি আপনাকে পাঠিয়ে দেবো আপনি সেসব দেখে নয় পছন্দ করে নেবেন কিন্তু দেখুন এবার মাপটা তো আপনাকে দিতে আসতে হবে না বা আপনি করুন বা যার বানাচ্ছেন

সব বললাম তো আপনাকে চুড়িদার হয় ফ্রক সবই করা হয় সব আমি আমি সব ধরনেরই সব ধরনেরই পারি আপনি যে ধরনের আমাকে কাপড় দেবেন অনেকে নেটের দেয় কেউ শিফনের কেউ সিল্কের যে যে ধরনের দেবে আমি সেই ধরনের তার পছন্দমতো বানিয়ে দেবো ব্লাউজ সাধারণ রেডিমেড কাটান তাহলে এবার দুশো টাকা নেব এবার আপনি যেমন ধরনের ডিজাইন নেবেন সেই অনুযায়ী দামটা পড়বে আপনাকে আমি ছবিগুলো পাঠাব আপনি আমাকে বলবেন কোনটা পছন্দ আমি সেই অনুযায়ী আপনাকে রেটটা বলে দেবো সেই অনুযায়ী রেট হয় চুড়িদার কাটাতে সাড়ে তিনশো টাকা লাগে রেডিমেড কাটালে সাড়ে তিনশো টাকা লাগে এবারে আপনি ডিজাইন অনুযায়ী আলাদা প্রত্যেকটারই আপনি বাচ্চাদের ফ্রক থেকে শুরু করে যা কাটাবেন ডিজাইন অনুযায়ী দামটা হবে হ্যাঁ সবই হয় এখানে পিকো করা আপনি যা যা চাইবেন সবই পারবে আচ্ছা ঠিক আছে আপনি পাঠিয়ে দিন আর আপনি আচ্ছা ঠিক আছে আমি সেই পাঠিয়ে দেবো আর আপনি আপনি আমি আমার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আপনি একটা মেসেজ করে দিন আমি পাঠিয়ে দিচ্ছি হুম